বাচ্চাদের খেলা উল্লেখযোগ্য গেমগুলি হলো গিলি ডান্ডা পিঠু গরম কানচা মার্বেল কাবাডি স্ট্যাপু কুকুর এবং হাড় চেইন লাট্টু মারামপিটি লুকোচুরি চোর সিপাহী চার কোন বিষ অমৃত লংডি আঁখমিছলি কোকোলার প্রথম পা অঞ্চ নিচকা পাবদা কিত কিত রাস্তায় ট্রাফিক আউটডোর গেমের সুবিধা আন